হ্যাঁ এটা কি মোবাইল সার্ভিসিং সেন্টার আচ্ছা আমার একটা মোবাইল আছে লেনোভোর তো ও ওটা ওটা না পাওয়ার অন আর অফটা ঠিকঠাকভাবে হয় না অন আর অফের যে বাটনটা আছে না ওটা খুব মানে খুব প্রেসার দিতে হয় বাটনটা ঠিকঠাক নেই তো ওটা কি ঠিক করা যাবে মোবাইলটা অনেক দিনেরই পুরনো ওটা চার পাঁচ বছর কি তারও বেশিও হয়েছে ছ সাত বছর হয়েছে সমস্যাটা হচ্ছে এই কিছুদিন আগে মোবাইলের যে পাওয়ারের বাটনটা ওটা কোনওভাবে মানে একটি বাচ্চা খেলতে খেলতে ওটা বার করে ফেলে ওই জায়গাটায় আবার ওটা আঠা দিয়ে লাগানো হয়েছে তার জন্য ওটা মানে অন অফ করা যায় না আর আরও একটা সমস্যা হয় ওটায় স্পিকারের স্পিকারের একটা প্রবলেম আছে না না না টেম্পোরারি ঘরেই তখন মানে ফোনটাকে চালু রাখার জন্য ঘরেই ওটা এ করেছি কিন্তু এখন দেখছি ওটা মানে পাওয়ার বাটনটা ঠিকঠাক কাজ করছে না তো ওটা কি ঠিক করা যেতে পারে স্পিকারে মানে কেউ ফোন করলে ঠিকঠাকভাবে আওয়াজ শোনা যাচ্ছে না নর্মালে শোনা যা স্পিকারে সবসময় ফোনটা লাউডে দিয়ে কথা বলতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন তাও পরিষ্কার শুনতে পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে এটা কি হুম জলে একবার পড়েছিল তো সেখান থেকে হতে পারে জলে পড়ার পর ওটাকে এমনি একটা সার্ভিস সেন্টারে দেখানো হয়েছিল তো ওটা তখনকার মতো ঠিকঠাক চলছিল এখন ইদানিং খুব প্রবলেম করছে তো ওটা ঠিক করতে মানে কত কী লাগবে বলতে পারবেন না কি ফোনটা দেখার পর বলতে সুবিধে হবে হুম ঠিক আছে ওটা একটু বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে আমি ফোনটা নিয়ে আসবো আপনাদের যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে ওখানে আমি ফোনটা নিয়ে যাবো আপনি দেখে তারপর আমাকে একটু বলে দেবেন